নমস্কার স্যার আমি যেই অর্ডারটা দিয়েছিলাম খাবারের সেটা আমি বিশেষ কারণের জন্য রিফান্ডের ব্যবস্থা জন্য আপনাকে ফোন করেছি আপনি ওটি রিফান্ডের ব্যবস্থা করুন এবং আমার ওই যেই পয়সাটি আপনাকে পেমেন্ট করেছিলাম ওইটা ব্যাক দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি কারণ ওই খাবার আমার বিশেষ কারণের জন্য ব্যাক করতে হচ্ছে কারণ আমার বিশেষ কিছু কারণের জন্য ওই খাবারটি ব্যাক করতে হচ্ছে কারণ আমার বাড়িতে আজ একজন বিশালভাবে অসুস্থ হওয়ার জন্য ওই খাবারটি আমি নিতে পারছি না স্যার আপনাকে এই অনুরোধ জানাই যে আমার এই খাবারটি ব্যাক হওয়ার সঙ্গে সঙ্গে আমার টাকাটি আপনি রিফান্ডের ব্যবস্থা করুন এই বলে আমার কামনা স্থগিত করছি